দাদা বলছি আপনার দোকান থেকে যে সার তেলগুলো নিয়ে এসছি তা আপনার দোকান থেকে কিন্তু সেগুলো কোনো কাজই হলো না যে যেগুলো কিনে নিয়ে আসলাম গাছগুলো বড়ো হবে ভালো হবে ফলন হবে ভালো কিন্তু তেলটা স্প্রে করলাম যে যাতে পোকাগুলো না লাগে বেগুনে তা সেহেতু সেম টু সেম সেগুলোই থেকে গিয়েছে কিন্তু কোনো কাজই তো হলো না যেরকম আপনি বলেছেন সেরকম ভাবেই তো দিয়েছি হ্যাঁ না না গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এক লিটার জলে আর এক ছিপি করে দিয়ে আর সেগুলো তো স্প্রেই তো করা হয়েছে কিন্তু কোনো তো কাজই হলো না স্প্রে মেশিন দিয়েই তো করা হয়েছে

এক লিটার জলে এক ছিপি ও জায়গা বলতে পাঁচ কাঠা জায়গা ও বেগুন গাছ আছে টমেটো গাছ আছে আর অন্য সবই বা সব্জি আছে বাঁধাকপি ফুলকপি এসব না না অন্য কোনো আর সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু পরে যাবো ক্ষনে আপনি গুছিয়ে রেখে দেন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাচ্ছি